কৃষির জন্য সরকার থেকে এখন আমরা অনেক সুবিধা পাচ্ছি মানে আমরা বিগত দশ বছর আগে যে সুবিধাটা পাইনি সেটা এখন পাচ্ছি কৃষকদের জন্য এখন সরকার একটা ঋণ পাশ করেছে সেই ঋণের পয়সা দিয়ে আমরা নানা রকমের সবজির বীজ নানা রকমের চারাগাছ সার কীটনাশক ইত্যাদি কিনে আমরা খুব ব্যাপক ভাবে কৃষিকাজটা শুরু করতে পারি এবং সরকার এর ক্ষেত্রে আমাদের যথেষ্ট মানে আমাদের সুবিধার জন্য ঋণ মানে ঋণ যে পাশ করেছে যথেষ্ট আমাদেরকে সাহায্য করছে তো আমরা সেটা থেকে আরও চাইছি আরও সরকারের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করছি যে সরকার যদি সুদের হারটা আমাদের একটু কমিয়ে দেয় যে অনেক সময় আমরা চাষ করি অথচ সেরকম হয়তো উৎপাদন হল না ফসল তো আমরা আমাদের হয়তো এমনও হয়ে যায় অনেক সময় সুদের হারটা দিতে আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে প্রত্যেক মাসে তো সেটা যদি একটু সরকার কমিয়ে দেয় তাহলে আমরা আরও অনেক কৃতজ্ঞ থাকব সরকারের কাছে এবং তাছাড়াও আমরা কৃষিকাজ এখন বেশিরভাগ জায়গাতেই খুব হচ্ছে সবাই এখন ভালো চাষবাস করছে নতুন নতুন মানে নানা রকমের ফুল গাছ ফল গাছ ফলের সবজির গাছ সমস্ত কিছু এবং নানা রকম শস্যদ্রব্য এগুলো উৎপাদন করছে এবং অনেক এটাতে লাভ হচ্ছে এটাতে লাভই বেশি হচ্ছে এবং এটা একটা খুব ভালো কাজ প্রকৃতির কাজ তো আমি চাইব যে সকলে এই কাজে মানে যারা যারা কৃষিকাজ করতে চায় তারা সকলে আসুক এ কাজের সাথে যুক্ত হোক এবং এ কাজ খুব ভালো কাজ এটা একটা খুব ভালো আমাদের প্রকৃতির কাজ তো এটা চাষ করলে আমাদের নিজেদেরও অনেক তাজা সবজি তাজা মানে ফল যেগুলো বাজারে কিনলে হয়তো আমরা পাব না যেটা আমরা চাষ করার মাধ্যমে পেয়ে যাই তো এটা করা সবার মানে যারা চায় করতে তারা সবাই এগিয়ে আসুক এবং এই কৃষিকাজটা করুক